আমার প্রিয় বাংলা শব্দ হলো বিদ্যালয় বিদ্যালয় কথার অর্থ হচ্ছে বিদ্যা যুক্ত আলয় যেখানে বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সকলই মানুষ শিক্ষা দান পায় এবং তারা বড় হয় এবং ওই বিদ্যালয় শব্দটা থেকেই আমরা বিদ্যালয় মানে বিদ্যার আলয় যেখানে বাংলা ভাষার একটা আমাদের মুখের আওয়াজ বেরিয়ে আসলো এটা থেকে আমরা একটা বাক্যাংশ পেলাম যেখানে মানুষ বা ছাত্র ছাত্রীরা শিখতে পারে এবং যারা হচ্ছে বৃদ্ধ হয়ে গিয়েছে তাদের জন্য নিরক্ষরতা দূরীকরণের জন্য একেক মানুষ বয়স্কদের নিয়েও ওই বিদ্যালয়ে হয়তো সন্ধ্যের দিকে নর্মাল স্কুল ছুটি হওয়ার পরে বিদ্যালয়ের এক কোণে নিরক্ষরতা দূরীকরণের জন্যও পড়ানো হয় হ্যাঁ আমি বাংলা ভাষা হিসেবে গর্ববোধ করি কেন জানেন তো আমি হচ্ছে বাঙালি বাংলা ভাষা কথা বলি বাংলা ভাষা আমাদের দেশের গৌরব আমরা যদি বাংলা ভাষা না জানতাম তাহলে আমাদের কোনো কিছুই সুবিধা ভোগ করতে পারতাম না কারণ বাঙালির আদবকায়দা খাওয়া দাওয়া লেখাপড়া সবটাই অন্য ভাষীর মানুষের চেয়ে আলাদা বাঙালিরা সহজ সরল মানুষ ওরা যা বোঝে সঠিক বোঝে ওরা ভুল বোঝে না তাই বাংলা ভাষা অন্য ভাষার সঙ্গে কখনোই মিশে যায় না বাঙালিদের খাবার দাবার সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন বাংলা ভাষা না জানলে আমরা বাঙালি বলে গর্ববোধ করতে পারতাম না এবং আমরা বাংলার যে একটা গৌরব সেটাও আমরা জানতাম না তাই আমি বাংলা ভাষাকে গর্ববোধ করি এবং গর্বের সাথে বলি আমি একজন বাঙালি